হ্যাঁ আমি গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার থেকেই বলছি আচ্ছা আপনার কিসের অর্ডারের প্রয়োজন রয়েছে আচ্ছা আপনার মিষ্টি দইয়ের কুড়িটা হাঁড়ি চাই আচ্ছা কত তারিখের মধ্যে চাই আচ্ছা এক সপ্তাহ হ্যাঁ ওই হ্যাঁ চোদ্দ পনেরো তারিখের পড়েছে মনে হয় হ্যাঁ চোদ্দ তারিখ পড়েছে আচ্ছা সে ঠিক ঠিক আছে অসুবিধা নেই কোনও দেখুন মানে আমরা সাধারণত এক কেজি করে নিই ওই আশি টাকা করে মানে হয় আসলে এক কেজি দইয়ের দাম আশি টাকা করে তো আপনি কুড়িটা হাঁড়ি নেবেন আর আমাদের হাঁড়িগুলোও ওই এক কেজির হাঁড়িই থাকে তাহলে ধরুন ওই সতেরশো টাকার মতন হচ্ছে ওই ষোল সতেরশো টাকার মতোন না ছাড় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আপনার ওই হাঁড়ি পিছু তাহলে পাঁচ টাকা করে ছাড় দেওয়া মানে যেহেতু কুড়িটা হাঁড়ি নিচ্ছেন সেক্ষেত্রে পাঁচ টাকা করে ছাড় দেওয়া যাবে হুম কারণ দেখুন আমাদের এখানে তো বিশেষভাবেই বানানো হয় আমরা আপনি কি এখানে থাকেন মানে তাহলে তো আপনার জানা উচিত ছিল আপনি কি এখানে থাকেন আচ্ছা হ্যাঁ আমরা এখানে বিশেষভাবে দই বানাই দেখুন এখানে সাধারণত দই বানানো হয় মানে আমাদের পশ্চিমবঙ্গে দই অনেকরকম ভাবেই বানানো হয় তবে বেশিরভাগ জায়গায় যেমন ভাবে দই বানানো হয় সেটা হল যে ওই চিনিটা মানে গরম দুধের সাথে গুলে একটু ইস্টের গুঁড়ো মিশিয়ে বারো তেরো ঘণ্টার জন্য ঠাণ্ডা জায়গায় রেখে দিলে দই হয়ে যায় কিন্তু আমাদের দোকানে সেক্ষেত্রে মানে ওরকম ওরকমভাবে আমরা করি না আমরা চিনিটাকে ফুটিয়ে দিই এবং দুধের সাথে ওটা মিশিয়ে নিয়ে ইস্টের গুঁড়ো দিয়ে দিই এতে কি হয় দইয়ে একটা আলাদা রঙ আসে এবং তার সাথে মানে স্বাদেও ভালো লাগে তো আমাদের এখান থেকে আপনি বিশেষ ধরনের দই পাবেন হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে একটু যদি আপনি অগ্রিম কিছু টাকা দিয়ে যেতেন তাহলে ভালো হতো কারণ আমাদেরও তো এটা একটু অসুবিধার ব্যাপার তো যদি আপনি একদিন আগে এসে কিছু অগ্রিম দিয়ে যান তাহলে ভাল হয় আচ্ছা আচ্ছা আচ্ছা কোন অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন